হ্যাঁ বলুন কোথায় হলদিয়ায় আচ্ছা চলো যাই কবে ডেটটা কবে হলো হ্যাঁ পার হেড কতো করে চাঁদা নেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা ও তাহলে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে কী গাড়ি করছো একটু বলে দিও তা সিদ্ধান্তটা কী নিতে হবে বলো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটা বোলেরো কিংবা ওই টাটা সুমো একটা করে নাও হ্যাঁ

ও ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ